সৌমেনবাবু বলছেন আমি রাম মাহাতো রাম বলছি আপনার প্রতিবেশি কেমন আছেন হ্যাঁ ওই ভগবানের ইচ্ছেতে চলে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ দরকার বলতে এই সামনের আমাদের শ্রাবণ মাসে যে মন্দিরটার অভিষেক হবে শিবের সেই মন্দিরের অভিষেকের ব্যাপারে একটু আলোচনা করার ছিল আরকি তো এটা চাইছি আমরা একটু ভালোভাবে পালন করতে চাইছি আরকি এটা জাঁকজমকপূর্ণভাবে তো এটার বাজেট তারপর ধরুন একটু লোক খাওয়ানোর ব্যাপার রয়েছে বাজনা হ্যাঁ ধরুন ধরুন প্রায় দশ হাজার লোক তো আসবেই হ্যাঁ আর আমরা ভাবছিলাম যে খিচুড়ি প্রসাদ না করে আমরা এবার ভাত ভাত ভোগ করতে চাইছি নিরামিষ তাহলে তাহলে খিচুড়িই ভালো হবে বলছেন তাই তো আর ধরুন বাজনা হিসেবে তিনটে দল থাকছে ক্যাসিও ঢাক আর ব্যান্ড থাকছে হ্যাঁ মাইক তো থাকবেই

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তো আমরা একটা আনুমানিক বাজেট ধরেছি তিন লাখ টাকা ধরেছি মনে হয় হয়ে যাবে এরপর পরে হয়তো মিটিং ডাকা হবে আরও হ্যাঁ হ্যাঁ ডেকরেশন আছে পুরো পুরোহিত বাবদ আছে অন্যান্য খরচ আছে জিনিসপত্রের জোগাড় আছে মন্দিরটাকে সাজানো আছে ফুল আলো ইত্যাদি এসব দিয়ে সাজানো তারপর চারপাশটায় ওই করতে হবে পুরো হ্যাঁ বেশ কিছু স্বেচ্ছাসেবককে পাশের গ্রাম থেকে বলা হবে আর আগামী রবিবার তাহলে একটা মিটিং ডাকছি আপনি যদি একটু সময় করে থাকতে পারেন তাহলে খুব ভালো হয় আচ্ছা ঠিক হ্যাঁ আচ্ছা আচ্ছা তো আপনার ছুটি থাকে সেই জন্যই বললাম আরকি হ্যাঁ আচ্ছা ধন্যবাদ হুম ভালো থাকবেন